আমার রাজ্যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার বিপুল ভূমিকা রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্য সংরক্ষণ যেমন বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের জিনিসপত্র গানের মধ্যে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গান বাংলা ভাষায় গাওয়া হয়েছে এবং এটি বিশ্বে অনেক অনেক দেশ অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে বাংলা ইভেন বিভিন্ন ধরনের চলচ্চিত্রও আছে যেগুলি বাংলা ভাষায় রূপান্তর করে দেশ বিদেশে পাঠানো হয়েছে তাই বাংলা ভাষার ভূমিকা সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে এবং প্রচারে বিপুলভাবে প্রভাব বিস্তার করে